হ্যালো আমি এই নাম্বারে একটি ক্যাব বুক করেছিলাম তো ক্যাবটি এখনও আমার পিক আপ পয়েন্টে এসে পৌঁছায় নি তো আপনি কোথায় আছেন এবং কেন এত দেরি হচ্ছে যদি আমাকে বলুন বলেন তো ভালো হয় না হলে আমি আপনার ক্যাবটি ক্যানসেল করে দেব ক্যান্সেল করে দেওয়ার পরে আমি অন্য গাড়ি ধরতে পারবো আপনি যদি না তাড়াতাড়ি আসেন তো সেক্ষেত্রে আমার খুবই অসুবিধা হবে কারণ আমাকে এক জায়গায় যেতে হবে যেখানে আমার কোনো বিশেষ কাজ আছে সুতরাং আপনি না এলে আমি স অন্য গাড়ি দেখবো এবং সেই গাড়িটি বুক করবো